আমি ইতিমধ্যেই অনলাইন থেকে একটি হেডফোন অর্ডার দিয়েছিলাম সেই হেডফোনটি আমায় অনেকদিন ধরেই ব্যবহার করছি সেইটি আমার খে আমার ক্ষেত্রে খুব বা ভালো উপযোগী হয়ে উঠেছে হেডফোনটি খুবই টেকসই এবং অনেকক্ষণ চার্জ ধরে রাখার ক্ষমতাও রয়েছে হেডফোনটির তাই আমার পক্ষে ক খুবই ভালো এবং হেডফোনটি আমার খুবই পছন্দ হয়ে